দাদা আপনি যে একটা গাড়ি চালাচ্ছেন দিন রাত্রি এতো মানুষজনকে পরিবহন করছেন এখান থেকে ওখান এই জায়গা থেকে ওই জায়গা তাহলে আপনি মাস্ক পরেন নি কারণ এখন তো আপনিও জানেন যে কোভিডের ভয়ে আমরা বিশ্বব্যাপী আতঙ্কিত তারপর আপনি বাড়ি যাচ্ছেন আপনার বাড়িতে ছোটো ছোটো বাচ্চা বা বাড়িতে সকলেই আছে মা বাবা আপনার পরিবার হ্যাঁ আপনি যে এখান ওখান গাড়ি নিয়ে ধরুন এদিক সেদিক যাচ্ছেন এবার আমরাও তো গাড়িতে ঘুরছি তার ফলে কী হচ্ছে আমার থেকে আপনার আপনার থেকে আরেকজনের এইভাবেই তো রোগটা ছড়াচ্ছে তাছাড়াও আপনার এই যে সিটগুলো মানুষ যে বসে যাবে হ্যাঁ এগুলো তো এতো নোংরা অপরিষ্কার এখন তো বারবার বলছে যে স্যানিটাইজার করতে সবাইকে সচেতন থাকতে হ্যাঁ আমাদেরকে নিজেদের নিজেদের কাজটাও করতে হবে অথচ নিজেদেরকে সচেতনও থাকতে হবে কারণ এই কোভিডের সময় আমরা যদি নিজেরা সচেতন না থাকি তাহলে আমরা কোনো দিনই একটা ভালো পরিবেশ ফিরে পাবো না মানুষ যদি না সচেতন হয় তাহলে তো কোনোভাবেই এই কোভিডের হাত তেকে আমরা রক্ষা পাবো না তাহলে আপনি তো মাস্ক পরে গাড়ি চালাবেন আর এই গাড়ি প্রতিদিন স্যানিটাইজার নাই হোক করলে তো খুবই ভালো হয় নাহলে এই যে আপনার এতো নোংরা এতো অপরিষ্কার অপরিছন্ন সিট এতে বাচ্চা বয়স্ক সকলেই বসে আমরা যাচ্ছি তার ফলে কী হচ্ছে যদি এতে কোনো জার্ম থাকে আমার আমার থেকে এর তার ওর এইভাবে ছড়িয়ে যাচ্ছে তাই বলছি আপনিও মাস্ক পরবেন এবং প্রতিটি যাত্রীকে এবং ওঠার সময় বলবেন মাস্ক পরতে দরকার হয় আপনি গাড়ির সামনে লিখে দিন যে মাস্ক পরুন নিজেকে সুস্থ রাখুন এবং সকলকে সুস্থ রাখার পরিবেশ করে দিন